ভারতবর্ষের জিও কোম্পানির প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানির জন্য আজকের আমাদের ভারতবর্ষের নেটওয়ার্ক ব্যবস্থা প্রচণ্ড উন্নত হয়েছে যে কারণে আমরা অনেক ডাটা জাতীয় যে সমস্ত কাজ কর্মগুলো আমরা অনেক ভালো করে করতে পারছি যার ফলে আমাদের উন্নতি হচ্ছে এবং সমাজে অনেক কার্যকরী দেখাচ হচ্ছে এখন